আমি আপনাদের ওলা থেকে একটি গাড়ি বুক করেছিলাম দিন চার আগে হ্যাঁ সেই গাড়িটিতে করে আমি বাস স্ট্যান্ড থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত গিয়েছিলাম হ্যাঁ সেই গাড়িটির ড্রাইভারটি খুব ভালো একজন ব্যক্তি ছিলেন কারণ গাড়ির ভিতরে আমার একটি মোবাইল রয়ে গিয়েছিল সেই মোবাইলটি আমাকে পরে যোগাযোগ করে ফেরত দিয়ে গিয়েছিলেন সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখব যে আমি ই সামনের সোমবার এক জায়গায় বেড়াতে যাব হ্যাঁ সেখানেও ওই ড্রাইভারটিকে আমাকে বুক করে দেবেন ওই গাড়ির নাম্বারটি ছিল ডবলু বি চৌত্রিশ এ এল ছাপান্ন বিরাশি